গ্রামের মানুষজন সাধারণত এখনও অতটা উন্নত প্রকৃতির হতে পারেনি তাই তারা যে কোনো অনুষ্ঠান বলতে তাদের ঐতিহ্যকেই বোঝায় তারা ঐতিহ্যগত অনুষ্ঠানের কথা বললেই তারা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানকেই মনে করেন তাছাড়া বর্তমান প্রযুক্তির জীবনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের তুলনায় যে কোনো ধরনের নৃত্য অনুষ্ঠানকেই পছন্দ করে থাকি সেজন্য আমরা নৃত্য অনুষ্ঠানের ওপরে বেশি গুরুত্ব প্রদান করে থাকি কিন্তু আমাদের গ্রামের মানুষরা নৃত্য অনুষ্ঠান বাদ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন কারণ তাদের কাছে সেটা ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক বলে মনে করেন তাছাড়া সেগুলি কোনো ধর্মকে কেন্দ্র করেও হতে পারে বিভিন্ন আচার অনুষ্ঠানের সময় সেগুলিকে করা হয় তাছাড়া সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য সেসমস্ত অনুষ্ঠানগুলি আমাদের কাজে লাগে সেই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন চলা ফেরার ওপর বিধি নিষেধ পেয়ে থাকি কিন্তু আমরা নৃত্য অনুষ্ঠান করলে সেখানে কোনো রকম শিক্ষা লাগে না আমাদের শুধুমাত্র আনন্দ লাভের জন্য এই অনুষ্ঠানগুলি করে থাকি তাই এভাবেই আমরা গ্রামের মানুষ এবং ঐতিহ্যগত সাংস্কৃতিক মূল্যবোধের সাথে আধুনিক বিনোদনের ভারসাম্য বজায় রাখি